হ্যাঁ আমার জন্মদিন পেরিয়ে গেছে কিছুদিন আগেটায় প্রত্যেক বছরের মত এবারেও আমি মা দাদা একইসাথে আমরা মন্দির গেছিলাম পূজা করতে পূজা করে এসে নিয়ে পূজা করে এসে নিয়ে খাবার খেয়েছিলাম খেয়ে নিয়ে দাদা কেক এনে দিয়েছিলো কেক বেলুন আরো অনেক কিছু দুপুরে খাবার মা ভালো খাবার বানিয়েছিল তারপরে বিকেল দিকে আমার বান্ধবীরা সব এসেছিলো আমার জন্য অনেক রকমের গিফট এনেছিলো আমার দাদাও গিফট দিয়েছে আমার বান্ধবী কেউ ঘড়ি দিয়েছে আমার মা একটি আমায় জন্মদিনে ড্রেস দিয়েছে দাদা একটি ফোট স্কেচ ছবি দিয়েছে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজানো অনেক কিছু জিনিস দিয়েছে রাতেবেলায় কেক কেটেছিলাম বান্ধবীরা সব এসেছিলো অনেক মজা হয়েছিলো বান্ধবীদের সাথে কিছু সময় কাটাতে পেরেছিলাম একইসাথে আমরা সবাই মিলে খেয়েছিলাম রাত্রে